সোয়েটার সোয়েটার পরতে আমাকে ভীষণ ভালো লাগে আমি যে সোয়েটারটি হাতে বানিয়েছিলাম সেই সোয়েটারটি খু ভীষণ নরম ছিলো আমাকে পরতে এতো ভালো লেগেছিলো যে ওই সোয়েটারটি দেখে আমি বার বার বানাতে চেষ্টা করি বাকি সোয়েটারগুলো কিন্তু কীভাবে বানাবো বুসতে পারছিলাম না প্রথম সোয়েটারটি আমি যেভাবে বানিয়েছিলাম আর কি পরের সোয়েটারগুলো হবে তা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না তাই সোয়েটার পরতে আমাকে ভীষণ ভালো লাগে আমি সোয়েটার যখন হাতে বুনতাম তখন বাকিদেরকেও সোয়েটার আমি দিয়েছিলাম যে তোমরাও পরো আমার হাতে বানানো সোয়েটার সোয়েটারটি আমি পরেছিলাম খুব নরম এতো সুন্দর সোয়েটার যে দেখতো সেই বলতো যে ভীষণ ভালো তো তোর সোয়েটার যেমন রঙ কিন্তু দ্বিতীয়গুলো যখন ওই সোয়েটারটা বানালাম তার মতো কিন্তু রঙ হচ্ছিলো না কারণ প্রথমকারের সোয়েটারগুলো যেভাবে বানিয়েছিলাম সেই সোয়েটারগুলো এতো নরম ছিলো যে শুদু ওই যে বানানো হয়েছিলো খুব সুন্দর একবারে সেই সোয়েটার দেখলে আজও মনে পড়ে আর সবাই বলে দারুণ হয়েছে তোর সোয়েটারটা